আমি কখনও কোনো দৌড়ে সাথে দলের সাথে দৌড়াইনি রানিং ক্লাবের সাথেও যুক্ত নেই আমি ওই ছোটোবেলায় স্কুলে যখন স্পোর্টস হতো মাঠে মাঠে পোর্স স্পোর্টস হতো তখনই ওই স্পুন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম শুধু দৌড় প্রতিযোগিতা না সেখানে ব্যালেন্স রেস তার পরে কবাডি তারপর হচ্ছে স্কিপিং তারপর হচ্ছে স্পুন রেস এরকম নানা রকমেরই খেলা থাকত সেখানেও অংশগ্রহণ করেছি এবং সেখানে প্রাইজও পেয়েছি হ্যাঁ আমি ক্লা আমার এখন আর আমি কোনো ক্লাবের সাথে জয়েন হতে চাই না কারণ হচ্ছে অনেক কাজ থাকে তো বাড়িতে তাই জন্যে এখন আর কোনো জয়েন হিসা জয়েন করতে চাই না কোনো ক্লাবের সাথে